আমার মতে গ্রামে জনগোষ্ঠী কৃষি শিল্পের উন্নতির জন্য একটি করে গ্রামে গ্রামে সমিতি খুলে দেওয়া উচিত কারণ কোনো ব্যবসায়ী বা দোকানে কিছু সার বা রাসায়নিক দ্রব্য বা কোনো কিছুর বীজ আর এবার আলু বীজ ধান বীজ তিল বীজ এই সব কিনতে গেলে সেখানে অনেক মূল্য দিয়ে আমাদেরকে কী চাষিদেরকে কিনে আনতে হয় তারপর সেটি রোপণ করা হয় আর যদি আমরা সেসব সার বীজ যদি আমরা কোনো সমিতি থেকে নিই কম মূল্যে সেখান থেকে কিনে তারপর সেটি রোপণ করে তারপর দেখভাল করে চাষবাস করার পর বিক্রি করি সমিতিতে আবার বিক্রি করে দিই তখন আমাদের সুলভ মূল্য সেই ফসলটি বিক্রি করতে পারবো কারণ বিক্রি করার সময়ও দেখেছি যখন কোনো ব্যবসাদারকে আমরা বিক্রির জন্য বলি তখন তারা নিজেদের ব্যবসায়ীরা নিজেদের মধ্যে নিজেদের তারা রেট বেঁধে দিয়ে সেই ফসলটি কম মূল্য দিয়ে কিনে গাড়ি এ করে সেগুলি সব সব ফসলগুলি শহরে নিয়ে গিয়ে সেগুলিকে সুলভ মূল্য দিয়ে বিক্রি করে দিয়ে আসে আর আমাদের কাছে কম রেট নিয়ে কিনে নিয়ে যায় আর আমরা যদি সেই ব্যবসায়ীদেরকে না বিক্রি করে যদি একটি সমিতি গ্রামে গ্রামে খুলে দেওয়া হয় তাহলে সমিতিতে আমরা যদি বিক্রি করি ফসলটি তাহলে সরকার থেকে সমিতির মাধ্যমে সেই ফসলটির সুলভ মূল্য কিনলে তাহলে চাষিদের বা আমাদের প্রত্যেক মধ্যবিত্তদের বাড়ির ফ্যামিলির বাড়ির লোকেরা তাহলে খুব ভালো হয় তাই আমার এবং প্রতিটি চাষির মতে বলে যদি গ্রামে গ্রামে একটি করে সমিতি খুলে দেয়া হয় তাহলে খুব ভালো হয় তাহলে চাষি ও প্রত্যেকের খুব ভালো হয় এবং তারা দিনকে দিন আরো তাহলে চাষবাসও বাড়বে কাজকর্মের দিকও ঠিক থাকবে